হ্যালো দাদা আপনি ক্যাবটা ক্যানসেল করে দিন হ্যাঁ হ্যাঁ আপনি ক্যাবটা ক্যানসেল করে দিন কারণ আমি ভুল লোকেশনটা দিয়েছি আর হ্যাঁ হ্যাঁ আমাকে অনেক জায়গায় যেতে হবে আর লোকেশনটা ভুল পড়ে গিয়েছে আর আর আমি দাঁড়িয়েও আছি অন্য জায়গায় হ্যাঁ আপনি ক্যানসেল ক্যানসেল করে দিন না না না না আমার আপনি অলরেডি অন্য জায়গায় চলে গিয়েছেন আমার তাড়াহুড়োয় ভুলের জন্য আর আমাকে যেতেও হবে অনেকটা দূরে হ্যাঁ হ্যাঁ আপনার অনেক দেরি হয়ে যাবে না না অনেক দেরি হয়ে যাবে আমার হ্যাঁ যদি আপনি কাইন্ডলি করে দেন খুব ভালো হয় হ্যাঁ বুঝতে পারছি না না না আমার তাড়া আছে বুঝতে পারলেন হ্যাঁ হ্যাঁ আপনি প্লিজ একটু ক্যানসেল করে দিন আমার অনেক দেরি হয়ে যাবে অনেক দূর যেতে হবে